জি আমি ধান বিক্রেতা বলেন

আমার কাছে ধান আছে কি ধান নেবেন বলেন হ্যাঁ আছে মাসে ওই সাত হাজার আট হাজার হবে হ্যাঁ দিতে পারবো হ্যাঁ যাবে কিন্তু দিদি আপনি টাকাটা সাথে করে নিয়ে আসবেন কারণ জানেনই তো আমরা গরীব মানুষ হুম ঠিক আছে

আচ্ছা ঠিক আছে একটু দেরি হতে পারে বুঝতে পেরেছি হুম ঠিক আছে হুম কারণ আপনি চাষী আমি বিক্রেতা আপনারও লাভ হবে আমারও লাভ হবে বুঝতে পারলেন হ্যাঁ ধান চাষ হয় আচ্ছা ঠিক আছে আসার আগে একবার কল করে নেবেন হুম কল করে নেবেন আগে